হ্যাঁ আমার মনে হয় ভারতীয়দের মধ্যে ফ্যাশানটা অনেকটাই বদলে গেছে কারণ আগে আমরা শাড়ি বা অন্যান্য জামা কাপড় পরতে মেয়েদেরকে শাড়ি বা অন্যান্য জামা কাপড় পরতে আমরা দেখতে পেতাম কিন্তু এখনকার এখনকার ফ্যাশানের জন্য মেয়েরা সালোয়ার কামিজ বা অন্য কোনো অন্যান্য যেমন জিন্স টপ এই রকম জামা কাপড় পরে বাইরে বেরোতে লজ্জা বোধ করে না কিন্তু আগের মহিলারা আগের মহিলারা শাড়ি পরে বাইরে বা স্কুলে যেতো না কিন্তু এখন স্কুলেও জিন্স টপ পরে যাওয়া অ্যালাউ করা হয় বেশিরভাগ স্কুলেই হয় না কিন্তু কিছু কিছু স্কুলে হয় তাছাড়া আমি যেহেতু একজন ছেলে তার জন্য আমি আমার বাড়ির পাশে বাড়ির পাশে গ্রামে একটি দোকান থেকে আমি আমার জন্য জামা প্যান্ট কিনি যেই জামা প্যান্টটি আমার কাছে খুবই প্রিয় হিসেবে আমার পছন্দ হয় কালার বা প্যান্ট সেই হিসেবে আমি জামা কাপড় কিনি বা আমি সেগুলি পরে থাকি হ্যাঁ আমি আগেকার যুগের মতনই কিছু জামা কাপড় কিনি যেমন ফুল হাতা প্যান্ট বা ফুল ফুল ফুল প্যান্ট বা ফুল হাতা জামা এইগুলি পরেই আমি বেশিরভাগ ঘুরতে পছন্দ